আমার ফুল গাছ খুব ভালো ফুল খুব ভালো লাগে ফুল গাছ কোনো ফুল গাছ আমার ঘরে চারা কিনে লাগালাম ফুল গাছের মধ্যে দু মাসের মধ্যে আমাদেরকে ফুল দিয়ে দেয় কারণ ফল ধরুণ আম গাছ ধরুণ আম আমের চারা কিনে এনে লাগালাম আম গাছ আমাদেরকে এক দেড় বছরের মধ্যেই ভালো ফল দেয় আম আম ধরে যায় সবজির মধ্যে হচ্ছে ধরুণ যেমন শাক শাক সবজি ধরুন আছে যেমন পটল পটল বেগুন এসব গাছ লাগালে আমরা লাগিয়ে এইগুলো খেতে পাব এগুলো তিন চার মাসের মধ্যেই এগুলো গাছপালাগুলো বেরিয়ে ফল দিতে লাগে ফের সবজি সবজি হয় এইগুলো আমরা সবজি যখন হয় তখন এগুলো আমরা পুষ্টি পাব লাগিয়ে খাবার দাবার খেয়ে আমাদের এইসব ফল গাছ হচ্ছে কাঁঠাল গাছ দু দেড় বছরের মধ্যেই আমাদেরকে ফল দিয়ে দেয় এবং তাই জন্য আমার লাগাতে ভালো লাগে